যোগের নীতিগুলি অবশ্যই আপনি মাদুরে করবেন কারণ যদি আপনি খালি মেঝেতে করেন ব্যায়ামগুলো তো তাহলে আপনার হাঁটু ছিঁড়ে যেতে পারে আপনার হাতে লাগতে পারে এবং পায়েও ব্যথা করতে পারে আপনি যে ব্যায়ামগুলো মানে বিশেষ করে যেগুলো চক্রাসন তারপরে যেগুলো ধনুরাসন যে ব্যায়াম যোগগুলো হয় সেগুলো করলে আপনার ধনুর শুনে আপনার বুকে কাঁকড় বালি আপনার বুকে লাগলে আপনার অসুবিধা হবে তো আমি সব সময় যোগব্যায়ামের জন্য অবশ্যই মাদুর দৈনন্দিন জীবনে প্রয়োগ করা প্রয়োগ করা অবশ্যই দরকার আমার মতে বলে তো তাছাড়া আপনি যদি খালি মেঝে করেন তো আপনার শরীরে হয়তো হাত পায়ে বেশি মানে ব্যথাও লাগতে পারে তো তখন আপনি হয়তো ব্যায়াম ব্যায়াম করতেও আপনার অসুবিধে হবে আপনার কোনো জায়গায় ইনজুরি হয়ে যাবে তো ইনজুরি হয়ে গেলে তো আপনার তখন আপনি ব্যায়াম করতে পারবেন না আর মাদুর পে পাতলে কী হয় আপনাকে মাদুরটা তো সফট হয় মানে নরম হয় তো আপনাকে কোনোরকম আপনার অসুবিধেও হবে না আর কোনোরকম আপনার ভুলও হবে না ব্যায়াম করতে তো অবশ্যই আমি বলবো যে আপনি ব্যায়াম করলে অবশ্যই মাদুরটা আপনি পাতবেন তাহলে আপনার শরীরও ভালো থাকবে ব্যায়াম করতেও আপনার অসুবিধা হবে না আর আপনার ব্যায়ামটাও খুব ভালো হবে আর অনেক সময় মেঝেতে কে হয় যে আপনার অনেক সময় পিছিয়ে পিছলে যায় মানে আপনি অনেকক্ষণ পর্যন্ত সেটাকে স্ট্যান্ড করতে পারেন না তো মাদুরে কী হয় আপনি আরাম পাবেন এবং আপনি অনেকক্ষণ ধরে মাদুর ব্যায়ামটা স্ট্যান্ড করেও রাখতে পারবেন তো অবশ্যই বলবো যে ব্যায়াম করার সময় মাদুর আপনারা অবশ্যই ব্যবহার করবেন এটাই আমার মতে বলে